খুব বড়ো কোনো রোগ হলে তবেই আমি হসপিটাল যেতে পছন্দ করি নাহলে সাধারণ কোনো রোগের ক্ষেত্তে আমি আয়ুর্বেদিক চিকিৎসা নেওয়ার চেষ্টা করি তাতে আমার শরীরও ভালো থাকে এবং আমি অনেক গাছ গাছড়ার উপকারিতা সমন্ধে বুঝতে পারি